হ্যাঁ আমি এই পরামর্শ নিয়েছি ট্রেনিং নিয়েছি এর থেকে কারণ যখন মুরগির যখন মুরগি যখন শনাক্ত করা হতো কিংবা যখন মুরগি খেয়ে ধরো ঝিমিয়ে পড়তো মুরগি তখন আমি ভাবতাম যে এ ঝিমিয়ে পড়ছে তাহলে এর অসুখ মানে অসুখ করেছে তাই তাকে আমি হচ্ছে গিয়ে ঠান্ডা ঠান্ডা চিনি লবণ জল করে তাকে খাওয়াতাম তারপরে হচ্ছে গিয়ে গ্লুকোন ডিও কখনও কখনও গ্লুকোন ডি দিয়েছি যেমন সুস্থ রাখা যায় মুরগিটাকে তারপরে হচ্ছে গিয়ে তোমার যেমন হালকা পাতলা খাবার যেমন ভাতকে পুরো অল্প অল্প করে মাখিয়ে সেটা হচ্ছে গিয়ে একটুখুনি ওষুধ ওষুধ দিয়ে সেটায় দিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি এর থেকে আমি অনেক কিছু বুঝতে পারি যে যে আমি ট্রেনিং নিয়ে বুঝতে পেরেছি যে আমার এইভাবে করলে আমার এই মুরগি বাচ্চাগুলো ভালো থাকবে এই পরামর্শগুলো নিয়ে সুস্থ করে রাখতে পারবো সজনে যেমন সজনে পাতা খেয়ে হচ্ছে গিয়ে বেটে তার রস বার করিয়ে হচ্ছে গিয়ে তোমার মুরগিকে খাওয়ালে সেটা হচ্ছে গিয়ে তোমার তাহলে আর পক্স টক্স কোনো হয় হয় না এর থেকেই ভালো আমি এই এই শনাক্ত করতে পেরেছি তারপরে জাত যেমন মুরগি যেমন মুরগি একটা হচ্ছে ভালো মুরগির সঙ্গে একটা রাঁচির মুরগি যেমন একটা রাঁচির মুরগি তার সঙ্গে একটা দেশি মুরগি দেশি মুরগি দিয়ে দিলাম সেই থেকে একটা জাত একটা ডিম পারলো সেই ডিম পারলো সে থেকে একটা ভালো জাত তৈরি হলো হ্যাঁ এর থেকে যেমন একটা সে যেমন বলছি ছাগল যেমন একটা ভালো মানে দেশি ছাগল একটা দেশি ছাগল একটা রাম ছাগলের কাছে দিয়ে দিলাম সে থেকে একটা তো গঠন আসতেই পারে ভালো একটা হ্যাঁ এইভাবে আমি পরামর্শ নিয়েছি যেমন এইভাবে আমি ট্রেনিং প্রশিক্ষণ নিয়েছি